যদি আমি কোনো দিনও পৃথিবীর কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পেয়ে থাকি তাহলে সর্বপ্রথম আমি বলবো আমি কাশ্মীর যেতে চাই কারণ কাশ্মীর হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ সেখানে যেই যাক তারই যেন মনে হবে স্বর্গে সে পৌঁছে গেছে এতটাই মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি যে মনমুগ্ধ হয়ে যাই আমরা আমরা কাশ্মীরে এলে কাশ্মীরের এই বরফ সুন্দর সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য কাশ্মীরে ফুটে উঠেছে গাছের উপরে বরফগুলো ঝরে আছে এবং শিকারা জলের মধ্যে শিকারাতে বসে যখন সবাই বোটিং করে তখন যেন ওইটা অদ্ভুত একটা অনুভূতি এছাড়াও কাশ্মীরে বিভিন্ন রকমের হোটেল আছে রেস্তোরাঁ আছে বোটে থাকার ব্যবস্থা আছে এই সব নিয়ে প্রত্যেকটা মানুষেরই সেই জায়গাটা ভালো লেগে থাকে

কাশ্মীরে পেহেলগাঁও বলে একটি জায়গা আছে সেখানে যেন আরো মনোরম দৃশ্য সেটা বলা বলে প্রকাশ করা যাবে না কাশ্মীর জায়গাটি হচ্ছে একটি হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম নিয়ে পরিণত হয়েছে পরবর্তী নব নবম শতাব্দীতে কাশ্মীরে শৈব মতবাদের উত্থান ঘটে ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে কাশ্মীরে ইসলাম ধর্মের বিস্তার ঘটে এবং শৈব মতবাদের প্রভাবের হ্রাস পায় কিন্তু তাতে পূর্ববর্তী সভ্যতাগুলোর অর্জন সমূহ হারিয়ে যাওয়া নেই হারিয়ে যায় নি বরং নতুন যে ইসলামিয়া রাজনৈতিক ও সংস্কৃতি এগুলোকে বহুলাংশে অঙ্গীভূত করে নেয় যার ফলে জন্ম হয় কাশ্মীরি সুফিওয়াদের এবং কাশ্মীরে এই কাশ্মীরকে নেওয়ার জন্য পাকিস্তান একদম উঠে পড়ে লেগেছে পাকিস্তান ছাড়াও অন্যান্য দেশেরও মানুষেরা এই কাশ্মীরকে নিজের করে নিতে চাইছে কাশ্মীর এত সুন্দরই জায়গা যেটা কাউকে বলে বোঝানো যাবে না যতক্ষণ না তারা নিজেরা এসে এখানে এসে উপভোগ করে ততক্ষণ কেউ এর সম্বন্ধে বলতে পারবে না এটা এই কাশ্মীরের মধ্যে যে মনোরম একটা অনুভূতি দৃশ্য আছে এবং আমাদের যে ভালোলাগার অনুভতি আছে সেটা বলে প্রকাশ করা যাবে না